হ্যাঁ বলুন এই নিয়ে তো আমি তো অনেক দিন থেকে আপনার দেখছি আপনার সমস্যাটা তো আজকাল থেকে আমি দেখছি না কী করা যাবে সেটাও তো আমি ভেবে দেখেছি আপনার বিষয়টা অনেকবার ভেবেছি আমি তো আমার যথা সাধ্য চেষ্টা করেছি তারপরেও হচ্ছে না তো কী বলি বলুন তো ঠিক আছে আপনাকে ওই একবার বলেছিলাম যে ওই বিশপ জেমস হাসপাতাল ওখানে যাবেন ঠিক আছে আপনাকে বলেছিলাম একবার যে আমি দেখছি সাধ্য মতো চেষ্টা করছি যদি না হয় তো ওই হসপিটালে চলে যাবেন ওখানকার পরিষেবাটা ভীষণ ভালো তো আপনি একটা কাজ করবেন তাহলে এই সামনের সোমবার কি বুধবার নাগাদ চলে যাবেন হ্যাঁ ওখানে ভালো ভালো ডাক্তার আসে এমন কি ওখানকার পরিষেবাটাও খুব ভালো না না না ওখানে ওখানে দেখান ওখানে এই সবের জন্যে খুব ভালো ওখানকার পরিষেবা বললাম না খুব ভালো আপনি ওখানে যান আর ওখানকার ডাক্তারের সঙ্গেও আমার পরিচয় আছে আপনি গিয়ে আমার নাম করবেন আর আমিও ফোন করে দিয়ে আপনি যেদিন যাবেন সেদিন তার এক দিন আগে আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন তাহলে আমিও আমি চেনা ডাক্তারকে একটু ফোন করে বলে দেব যে এরকম আমার একটা পেশেন্ট যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সোমবার যাবেন গেলে ভালো হয় আপনার যা ক্রিটিকাল কন্ডিশন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ